হ্যালো দুর্গা পূজা কিউ কি কেনাকাটি হয়ে গেছে কবে হবে হুম আর ঠাকুর দেখতে কোথায় যাওয়া হবে ও আর জলেশ্বর শিব মন্দিরে এক দিন যাওয়া হবে তাহলে ও ও অনেক লোকই তো যাচ্ছে আমাদের যাওয়া হয় নি একদম চলুন এক দিন তাহলে ঘুরে আসি আর দূর্গা পুজোর কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে ও আর ঠাকুর দেখতে কোথায় যাওয়া একসঙ্গে যাওয়া হবে এ বছর হ্যাঁ তাহলে আমাদের গা আমাদের গাড়ি নিয়ে যাবো আপনাদের গাড়ি নিয়ে সবাই তাহলে একসঙ্গে যাওয়া হবে হ্যাঁ ঠিক আছে ও আর কোথায় কী ঠাকুর হচ্ছে খবর টবর নিয়েছেন ও আপনার সঙ্গে বাড়ির বাইরে বেরোলেও ঠিক দেখা হয় না কাছাকাছি থাকলে কী হবে ও আসলে খুব একটা আমারও বেরোনো হয় না তো তাই ফোন করলাম হ্যাঁ ঠিক আছে আর এক দিন জলেশ্বর শিব মন্দির যাওয়া হবে দিন ঠিক করে আপনাকে জানাচ্ছি একসঙ্গেই যাওয়া হবে তাহলে রাখছি এখন হ্যাঁ রাখছি তাহলে